আমি পুরুলিয়ার বাসিন্দা আমি আমার সম্প্রদায়ে যেসব রয়েছে পুরুলিয়ার মধ্যে তাদের খেলাধুলার কথা বলতে গেলে এখানে সমস্ত ধরনের সম্প্রদায়রা সমস্ত খেলার প্রতি আকর্ষিত বা আকৃষ্ট তারা ফুটবল ক্রিকেট হকি টেবিল টেনিস ব্যাডমিন্টন সমস্ত রকমেরই খেলা খেলতে পছন্দ করে তারা প্রত্যেকেই সম্প্রদায়ভুক্তভাবে ভিন্ন ভিন্ন ভাবে খেলা খেলেন বলে খুব একটা ঠিক বলা হবে না কেনকি সমস্ত সম্প্রদায়ভুক্ত মানুষ যেহেতু আমরা কাঁধে কাঁধে হাত দিয়ে চলাফেরা করি একই সাথে বসবাস করি কারও মধ্যে কোনও ভেদাভেদ করি না সেই জায়গা থেকে বল বলছি যে আমরা আমাদের যে সম্প্রদায় বা সংস্কৃতি রয়েছে তার যে খেলাধুলো সেগুলো কিন্তু আলাদাভাবে বিভিন্নতা করা হয়নি তারা প্রত্যেকেই যদি খেলার প্রতি আগ্রহী হয় তাহলে হয়তো ক্রিকেট ফুটবল বা অন্যান্য যেসব খেলা রয়েছে তার মধ্যে থেকেই খেলাগুলো সম্পন্ন করে এছাড়া আমাদের এখানের যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু হাডুডু বা কবাডি এই খেলা খেলাতেও কিন্তু অনেকে আগ্রহী